দৌড়ানো জগিং দৌড়ানো বা জগিং ইত্যাদির মতো ছোটো যে কাজগুলি আরও আছে যেমন আমরা না হাঁটতে পারি ঠিক আছে হাঁটা দৌড়ানো একই ব্যাপার এবার আমরা অনেক ব্যায়াম আছে ঠিক আছে যেগুলো আমরা সকালে যদি করি বা সকালে বা বিকেলে সন্ধ্যের আগে ঠিক আছে আমরা করলে যেগুলো শরীরের স্বাস্থ্য বজায় থাকে সে ব্যায়ামগুলো হলো যেরকম আমরা যে ছোটখাটো কাজ যেরকম আমরা আ খেত কোপাতে পারি ঠিক আছে খেত কোপালে কি হয় খেত কোপালে আমাদের সারা শরীর ব্যায়াম হয় সারা শরীরেই ব্যায়াম হয়

আরও যে ছোটো ছোটো কাজগুলি সেগুলি হলো এই সাইকেল চালানো ঠিক আছে ওই সাইকেল চালাই তাহলে পায়ের ব্যায়াম হয় এবং আরও যে কাজগুলি আছে সেগুলি হলো

ছোটাছুটি তো করা আছে ছুটলে সকালে জগিং করলে তো শরীর ভালো থাকে আরও আমাদের একটু কিছু ব্যায়াম করা দরকার যেরকম আমাদের অনেক ব্যায়াম আছে যেগুলি করলে খুবই শরীর স্বাস্থ্য ভালো থাকে যেমন ডাম্বেল দিয়ে ডাম্বেল তোলা হুম তারপরে ইয়ে স্কোয়াট করা সকালে উঠে দিয়ে স্কোয়াট করা হয় এক সেট দু সেট করে এক সেট করে করলে টেন আপ করলে আমাদের শরীর স্বাস্থ্য আরও ভালো থাকে আর দৌড়ালে এরকম আমরা সকলে উঠে ছোটোখাটো কাজ যেরকম বাড়ির অনেক কাজ থাকে ছোটোখাটো যেরকম আমাদের গরু টরু যদি থাকে বাড়ির তো সেই গরু টরুগুলো বের করা তাদের একটু খেতে দেওয়া হুম মানে বাড়ির যাবতীয় বাড়ির কাজ করলেই মোটামুটি শরীর আপনি যদি শরীরকে নাড়ান ঠিক আছে আপনি যদি শুয়ে বসে না থাকেন তাহলে শরীর স্বাস্থ্য এমনি আপনার বজায় থাকবে আর আপনি যদি সবসময় শুয়ে বসে থাকেন তাহলে আপনার শরীর দুদিনে জায়গায় চলে যাবে অসুবিধা নেই কিন্তু আপনাকে মোটামুটি শরীর স্বাস্থ্য ভালো রাখতে গেলে আপনাকে আপনার শরীরটাকে চলাচল করাতে হবে এক জায়গায় বসিয়ে রাখলে হবে না বাড়ির অনেক ছোটোখাটো কাজ আছে যেগুলি করলে আপনার শরীর ভালো থাকবে তো এইভাবে মানে ভালোভাবে আপনারা যদি নিজের শরীরটাকে ভালোভাবে একটু কাজ করান সকালে উঠে একটু হালকা ফুলকা ব্যায়াম ট্যায়াম করেন না বা একটু ডাম্বেল টাম্বেল নিয়ে নাড়াচাড়া করেন ডাম্বেল যদি না থাকে তাহলে দুটো ইট নিয়েও আপনারা ইয়ে করতে পারেন পেশির ব্যায়াম করতে পারেন একটু ডন করতে পারেন হ্যাঁ একটু ডন করতে পারেন তারপরে একটু মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দাঁড়িয়েও আপনি রান করতে পারেন খুব সুন্দর সুন্দর ব্যায়াম আছে যেগুল আপনি খুব ছোট বেশি মানে এ করার দরকার নেই খুব ছোটখাটো কাজগুলির মাধ্যমে করতে পারেন অনেক ছোট কাজ আছে সেগুলো করলে আপনার শরীর ভালো থাকে আর শরীর স্বাস্থ্য ভালো থাকবে